হ্যালো হ্যাঁ আমার ঘরে পাইপলাইনে কাজ করছিলাম সেই কাজ করতে করতে অসংখ্য পড়ে আছে এখন হ্যাঁ আমার জায়গা কি অনেকটা বাকি আছে চেম্বার থেকে এসে লাগিয়েছে নিচে বাথরুম ফাথরুম এইগুলো সব বাকি আছে রান্নাঘর এই আস বাকি আছে আপনি একটু আসবেন হ্যাঁ সব কিছুই কাজ করাবো সেই আগে তো ঠিকঠাক জন্য একটু অসুবিধে ছিলো করতে পারি না এবার মোটামুটি করে নিই কি আপনি যদি আসেন খুব ভালো হয় দেখে আপনি কী কি লাগবে না লাগবে সেইটে ব্যবস্থা করে নেব আচ্ছা ঠিক আছে আপনি আস আসবেন সব এসে পরে আপনি যতটা এ পারেন

হ্যাঁ হ্যাঁ বাড়িতে থাকব আপনি আসবেন

হ্যাঁ হ্যাঁ